এখন পশুদের জন্য সরকার যেরকম কিছু আইন বের করছে তো সেইগুলো খুবই ভালো এবং তারা যেমন হচ্ছে আগেকার দিনে রাজারাজা রাজারা যেরকম পশুর শিকার করতো সেই সব এখন আর হয় না যার জন্যে খুবই ভালো ভালো সময়ে ভালো দিন